হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ পাওয়া যায় কী আর্ট পেপার লাগবে বলুন অনেক রকম তো হয় আপনি যদি এসে নিজে দেখে নেন তাহলে খুব ভালো হয় আর কি সব রকমই আছে আপনি আসুন এসে দেখে নেবেন যা যেটা আপনার লাগবে সেটাই আপনি দেখে নেবেন দামেরও আছে স্কেচ পেনও আছে অনেক রকম দাম আছে আপনার নর্মাল আর্ট পেপার ওই পনেরো টাকা কি দু টাকা এর থেকে শুরু হয়েছে ভালোরও আর আছে আরো আমাদের দশটা অবধি খোলা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমাদের স্কুলের প্রোজেক্টের সব আছে আমাদের দোকানটা ঠিক গড়িয়ার মোড়ের কাছেই বাস স্টপের পাশে পাশেই আছে আপনি আস হুম আসুন না তাহ তারপরে দেখা যাবে আসুন না না না না বই খা বই খাতা যা যা পড়াশোনোর যা যা সামগ্রী সবই পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি বরঞ্চ হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠান আপনার কী কী আইটেমস চাই আমরা তারপর তার ওপরে ডি টি সি করে পাঠিয়ে দিচ্ছি দিতে ক দিন কী আপনি য সকালে য অর্ডার করলে বিকেলের মধ্যে পেয়ে যাবেন আপনি আসুন আপনার সঙ্গে কথা হবে ঠিক আছে হুম